হ্যাঁ আমি একবার গ্রহণ দেখেছিলাম ওই গ্রহণ লাগা বলে না তখন সন্ধ্যে সাড়ে ছটা বাজছে তখন বলছে গ্রহণ লেগেছে কিছু খাওয়া চলবে না সব খাবারে তুলসী পাতা দিয়ে রাখতে হবে সেই খাবারগুলো তুলসী পাতা দিয়ে ঢেকে রাখতে হবে জলে তুলসী পাতা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে ওই খাবারগুলো খেলেও কোনো রোগ জীবাণু না আক্রমণ করতে পারে কারণ তুলসী আমাদের বিশুদ্ধ পাতা তুলসী পাতার বহু গুণ তাই আর ওই সময় যখন যেই সময় গ্রহণ লাগে সেই সময় জল পর্যন্ত খাওয়া চলে না সেই দিন সন্ধ্যে ছটা থেকে রাত্রি দশটা অবধি এই গ্রহণ চলছিল সেই সময়টায় কিন্তু কোনো কিছু খাওয়া বারণ না পানীয় না চিবিয়ে না কোনো কিছু মুখে দেওয়াই যাবে না যদি দেওয়া হয় সেটা খুব খারাপই হবে সেটা ভালো হবে না আর তার আগে খাবার যে বানানো হয়েছে ওই খাবারগুলো সবগুলোতেই যতগুলো খাবার আছে শুকনো খাবারে না ধরুন কোনো তরকারি কোনো কিছু তৈরি করলেন বা জল ওই খাবারগুলোয় মা বলেছে আমাকে যে ওগুলোয় সব তুলসী পাতা দিয়ে রাখতে হবে কারণ তুলসী পাতা দিয়ে রাখলে কোনো রোগ জীবাণু ছড়ানো যাবে না সেখানে তুলসী পাতা এলে কোনো গ্রহণের ই লাগবে না সেটাকে সম্পূর্ণ ঢেকে রাখতে হবে আলাদা করে আর তুলসী পাতা দিয়ে কিছু লাভ নেই ওটা ঢেকে রেখে তুলসী পাতা দিতে হবে তবেই হবে তুলসী পাতাটা দিলে এটাই একটা গুণ সবচেয়ে তুলসী পাতার তখন আমরা এই সকলেই কোনো খাবার খেলাম না ছটার আগে যা পারা গেল সব খেয়ে নেওয়া হলো যার যেরকম খিদে সে সেরকম খাবার খেলো সবাইকে বললাম সেই রাত্রি দশটার পর খাবার দেবো কিন্তু তার আগে আর দেওয়া হবে না যতটা পারো জলও খাও জলটাও না খাওয়া ভালো কিন্তু মানুষ কি আর একবারেই জল খাবে না যার খুব অসুস্থতা বোধ করছে জল বিনা থাকতেই পারবে না তাদেরকে হয়তো একটু খেতে হবে কিন্তু ওই সময়টা এড়িয়ে গেলেই খুব ভালো কারণ ওই সময়টায় খুব একটা ভালো সময় নয় যে খাওয়ার জন্য ওটার জন্য একটু সময়টা রাত দশটার পর কভার করে নিলেই খুব ভালো হবে কারণ গ্রহণ লাগা মানেই শরীরে ক্ষতি করবে ওই সময় যদি আমরা খাই